প্রযুক্তি ও ইন্টারনেটের মাধ্যমে বাংলা ভাষার খুব পরিবর্তন হতে চলেছে সেটা আমরা যে স্মার্ট ফোন ব্যবহার করছি তাতে হিন্দি বাংলা প্রচুর পরিমাণে চলে এসেছে আর বা হিন্দি আর হচ্ছে ইংরেজি ভাষা খুব চলে এসেছে বাংলা ভাষাটা প্রায় লুপ্ত হয়ে চলে যাচ্ছে এই ভাষাটাকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি না আগে যেমন আমরা সাধু ভাষায় অনেকে কথা বলতাম সেই সাধু ভাষাটা চলেই গিয়েছে তার পরে হয়তো কিছু কিছু চলতি ভাষা চলেছে চলতি ভাষাটা চলতে চলতে এখন প্রায় চলেই গিয়েছে মানুষ কী করছে স্মার্টফোনের জন্য তারা কী করছে ইন্টারনেট আর হিন্দি বাংলাটাকে বেশি গুরুত্ব দিয়েছে যার জন্য বাংলা ভাষাটা প্রায় চলে যাচ্ছে এটার ব্যাপারে আমাদের খুবই গুরুত্ব দেওয়া উচিত